মালদা জেলায় অনেক রকমই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে হচ্ছে তার মধ্যে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রি নবান্ন তারপর কালী পূজা কালী পূজার মেলা আমি যেরকম মহাশিবরাত্রিতে উপোস করি তারপরে পাশের মন্দিরে যেটা আমাদের পাড়ার যে মন্দির আছে শিব শিবের মন্দির আছে সেখানে গিয়ে সারা দিন উপোস থেকে সেখানে তিনবেলা জল দিয়ে আসি তারপর সারা দিন সে আমাদের হই হুল্লোড় করে মানে সারা দিন না খেয়েও তো উপোস করে থাকলেও আমাদের হই হুল্লোড় করে সারাটা দিন সারাটা রাত সেরকমভাবে চলে যায় আবার তারপরে আসসে নবান্ন উৎসব নবান্ন উৎসবে নতুন ধান উৎপন্ন হয় উৎপাদন হয় উৎপাদন হয় সে নতুন ধান দিয়ে আমাদের খাওয়া হয় এক নতুন ধানের যে খাওয়াটা সেটাকে আমরা উৎসব হিসাবে পালিত করি তারপর একটা হচ্ছে কালী পূজার মেলা কালী পূজার সময় আমাদের বাড়ির বাড়ি বাড়িতে প্রদীপ কেনা হয় প্রদীপের মধ্যে আবার তার আগের দিন সে প্রদীপগুলোকে জল দিয়ে ধুয়ে রাখা হয় তারপর তার মধ্যে সলতে তেল দিয়ে সব দরজা দরজায় তারপরে সে ছাদে রেলিংয়ে দেখানো হয় দেখানো হয় তারপরে কালী পূজার মেলা মেলাতে গিয়ে আমরা সেখানে দেখা ঘুরে আসি মজা হয়